আমার জীবিকা হলো বাচ্চাদেরকে পড়ানো শিক্ষকতা করা তো আমি কোনও স্কুলে পড়াই না আমি এটা আমার বাড়িতেই করি আমি শিক্ষকতা করি বাচ্চাদেরকে পড়াই এই জীবিকাতে যাবার জন্য আমি ভাবলাম এই কারণেই প্রথম ভাবনা হলো আমার সংসার চালানোর জন্য আমি এটা করতে গেছি তার কারণ আমার খুব কম বয়েসেই আমার স্বামী মারা যায় তখন আমার ছেলে মেয়ে খুব ছোট আমাকে তো যেভাবে হোক ওদেরকে মানুষ করতে হবে বড় করতে হবে সেই চিন্তাভাবনা করে আমি দেখলাম যে আমি তো অন্য কোনও কাজ করতে পারবো না আমাদের একটু যেমন হোক একটু সম্মানে বাঁধে কোনও কাজই ছোট না কিন্তু রান্নার কাজ আমি খুব ভালো পারি কিন্তু আমি তো রান্নার কাজ করতে যেতে আমার একটু মানে বাড়ির সম্মানের কথা ভেবে আমার একটু কেমন কেমন লেগেছিল যে না অন্যের বাড়িতে রান্না করতে গেলে সেটা ঠিক সম্মানের থাকবে না তার থেকে যেহেতু আমি আমার শিক্ষা দীক্ষা আছে আমার শিক্ষকতা করাটা মনে হয় আমার সবথেকে ভালো এটা আমি কারো বাড়িতেও আমাকে যেতে হচ্ছে না আমি বাড়িতে বসেই করাতে পারছি আমি আমার ছেলে মেয়েকেও পড়াতে পারবো সেই সঙ্গে আমি অন্যদেরকেও পড়াবো এতে করে আমার আর্থিক ব্যাপারেও আমার সাহায্য হবে আর আমার ছেলে মেয়েদেরও ও অনেক ভালো হবে কেননা ওরা দেখবে আমার মা পড়ায় কতজনকে শিক্ষা দেয় তাহলে আমাদেরকেও ভালো হতে হবে আমাদেরকেও পড়তে হবে মা যদি শিক্ষকতা করতে পারে তাহলে আমরাই বা কেন ভালোভাবে পড়াশুনা করবো না আমারাও বড় হয়ে এর থেকেও ভালো কিছু হবো এইসব এ ভেবেই আমার এই জীবিকাতে যাওয়া